হ্যালো আয় আপনার থেকে যে শীতের জিনিসগুলো নিয়ে এসছি না সেগুলো ছোটো হয়ে গেছে ফুটো বেড়েছে কী করবো এতো সুন্দর ছিলো কিন্তু দু দুটোর মধ্যে যে এক্সচেঞ্জ করার জন্য কি আস যাবো আচ্ছা দশটা সাড়ে দশটা না দুটোয়

ও না জিনিসগুলি ভালো ছিলো কিন্তু মানে ছোটো হয়ে গেছে কোনোটা একটু ও এক্সচেঞ্জ করা যাবে তাহলে হাউস কোটটা ঠিক আছে ও ঠিক আছে সব ঠিক আছে হাউস কোটও ঠিক আছে ঠিক আছে টুপি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ও হ্যাঁ হ্যাঁ ওগুলা ঠিক আছে আচ্ছা ঠিক আছে তারপরে কখন গেলে মানে ঠিক পাওয়া যাবে দোকানে আচ্ছা আপ আপনি থাকবেন তো হ্যাঁ হ্যাঁ সেই জন্যই বললাম অন্য স্টাফ থাকলে তো আর দেব না তার কারণ মালিক ছাড়া তো হয় না মালিককে তো মালিককের কাছে নিয়েছি মালিককেই দিতে হবে তাই না হুম হুঁ তাহলে আরও চাদর আছে ভালো চাদর তো ও সুন্দর সু ভালো চাদর আছে গায়ের চাদর জ্যাকেট আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে